পশ্চিম বর্ধমান জেলার প্রধান সামাজিক কল্যাণের উন্নয়ন কর্মসূচি এবং উদ্যোগগুলি হল যেমন শিক্ষা শিক্ষার জন্য এখন সরকার থেকে অনেক সুযোগ সুবিধা করে দে করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প শুরু করছেন যেখানে ছাত্রীরা পঁচিশ হাজার টাকা পড়ার জন্য পাবেন বিয়ের সময় রূপশ্রী পাবে পঁচিশ হাজার টাকা স্বাস্থ্যসেবা যেমন যেমন আমাদের এখানে মাসে মাসেই সব জায়গাতেই সরকার থেকে ক্যাম্প বসানো হয় যেখানে আমাদের সবারকার স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন সচেতন করে দেওয়া হয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় দরিদ্র বিমোচন যেমন অনেক কিছু কর্মসূচি কাজ কর্ম শুরু হয়েছে যেখানে মানুষের অনে কাজ করে নিজেদের দরিদ্র দরিদ্র থেকে দূর হতে পারে নারীর ক্ষমতায়নের জন্য ও সরকার থেকে আঠেরো বছরের যারা ঊর্ধ্বে থাকে তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার শুরু করা হয়েছে আমি আমি এই এলাকার সুবিধার জন্য কিছু কিছু করতে চাই সুবিধার্তে আমি কয়েকটি স্কিম সম্পর্কে আমি জানি যেগুলো হচ্ছে আঙ্গন বাড়ির স্কিম যেখানে দরিদ্র মানুষেরা তাদের বাচ্চাদের পড়ায় পড়ায় পড়ানো হয় সেখানে বা তাদেরকে খাবার জন্য ডি ডিম খিচুড়ি এইসব খাওয়ানো হয় প্রধান প্রধানমন্ত্রী